হ্যাঁ হ্যালো আচ্ছা অ্যাকাউন্ট করতে গেলে ওই আপনার প্রথমে তার আধার কার্ড আর দু কপি ছবি আর ওই প্যান কার্ড আর একটা ওই পঞ্চায়েতের সার্টিফিকেট মাইনরিটি এইগুলোই লাগবে হ্যাঁ না সব জেরক্স লাগবে বা অরিজিনালগুলো নিয়ে আসবেন সঙ্গে আপনি আসুন না এই সোমবার থেকে শনিবার পর্যন্ত যে কোনো দিন আসুন টাকা অ্যাকাউন্ট খুলতে গেলে মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে হবে আপনি হাঁ আপনি সময়ে এক দিন এই অফিস টাইমে আসুন এক দিন হইয়ে যাবে অ্যাকাউন্ট হুম ঠিক আছে